এখানে পর্যটন কেন্দ্র বলতে ধরুন মুকুটমণিপুর এই হাজারদুয়ারি মুর্শিদাবাদ আর আপনার হিয়ারে ঝিলিমিলি হ্যাঁ অনেক তো মানে বিষ্ণুপুর এই সব জায়গায় ভালো ভালো জিনিস তৈরি হয় এবং বাইরে বাইরের থেকে অনেক লোক আসে সেইখানে লোক এলে তাহলে সেখানে অনেক চাপা চাপা দামে সব বিক্রি করে হ্যাঁ ভালো ভালো জিনিস পাওয়া যায় স্থানীয় মানে ওই সব স্থানীয় লোক শুধু দোকানদানি করে সেই সব দোকান থেকে তারা খুব ভালো উপার্জন করে এবং আপনার জিনিস যা মানে এখানে অনেক কিছু মুকুটমণিপুরে আরও এই যে মেলা বসে ওইখানে সব ভালো ভালো জিনিস আসে হ্যাঁ সব ওই আপনার এই মানে ঝিলিমিলি ওই সব জায়গায়ও না খুব বাইরের থেকে লোক আসে তারা সব দেখতে আসে এই সব জায়গায় মানে এই সব জায়গার জিনিসপত্র কি যা কিনি করে সেসব জায়গার লোক আমাদের সব এলাকার এই লোক সব সব এই সব জায়গায় মানে জিনিসপাতি তৈরি করে কাঠের ইয়ের সব তৈরি করে দিয়ে বিক্রি করে তাতে খুব লাভবান হয় এবং খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে বিষ্ণুপুরেও মানে খুব সুন্দর সুন্দর জিনিস ওইখানে আমদানি হয় এখানে খুব বাইরের লোক আসে হাজারদুয়ারিয়ে গেলে মুর্শিদাবাদের চারিদিক লোক মানে বাইরের থেকে লোক তো বেড়াতে আসে সেই সব জায়গায় মানে এই সব জিনিস খুব আমদানি হয় আর আমদানির ফলে এই সব মানে সামনে রেখে বিক্রি করে তাতে উপার্জনও করে হ্যাঁ এইভাবেই ইয়েটা হচ্ছে আর কি সবাইকারই রোজগারপত্র ভালোই হয় সবাই তো ওইখানে যারা ওই আপনার আরও ওইখানে আপনার এই মুকুটমণিপুরে তো আরও খুব ইয়ে ওখানে নৌকা করে সব বেড়াতে যায় আরও ওধারে অনেক কিছু জিনিস আছে দেখার সেগুলো জায়গায় লোক ইয়ে করে অনেক কিছু জিনিস বিক্রি করে পয়সাপাতিও ভালোই রোজগার করে সব